বলছি যে আমি ওই আমাদের এখানে ওই কানকি ধাম মন্দির যাওয়ার জন্য একটা মানে ইয়ে হচ্চিলো তো তোরা গেছিলিস তো মানে এই বিষয়ে কিছু বল বলতে পারবি আমাকে মানে কখন মন্দিরটা খোলে বা কী কিছু আচ্ছা আর মানে ওখানে কী মানে কী কী ধূপ ধুনোটা বা কিছু কী কী লাগবেক

আচ্ছা আর মানে কটার দিকে এরকম গেছিলিস তোরা মানে ভোরবেলার টাইমে না নাকি সকালবেলার টাইমে আমি সেটাই জিজ্ঞাসা করছি ও আচ্ছা বুঝতে পারলাম ও এই তো সামনের শনিবারে ও আচ্ছা সোমবারে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম হ্যাঁ মানে ওই পরিবারের সাথেই যাবো মানে সবাই মিলে বাবা মা আমরা সবাই মিলেই যাবো হ্যাঁ সবাই ভালো আছি তোর বাড়ির সবাই ভালো আছে তো আচ্ছা ঠিকা আমি এই চলে যাচ্ছে মোটামুটি ভালোই আছি তুই কেমন আছিস আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকিস রাখছি